কুসংস্কার এই জিনিসটা সেই পূর্বপুরুষ জায়গা থেকে চলে আসছে আজও চলছে হয়তো এখনকার জেনারেশনের মানুষরা মানে না কিন্তু এখনও অনেকেই আছে যে সব জিনিসগুলো মানে হ্যাঁ আমরাও আছি আমরাও কিছু না কিছু মানি টুকটাক হলেও আমরা অনেক জিনিস মানি যেমন আগেকার যুগে ছিল এখনও হয় আগেরকার যুগ বলা ভুল এখনও চলে সেটাই যে কোনো বাচ্চা হলে তাদের বাড়ি যাওয়া যাবে না কেউ মারা গেলে তাদের বাড়ি কিছু খেতে নেই যত দিন না তাদের সব কিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে শ্রাদ্ধ শান্তি হয়ে যায় তত দিন কারোর বাড়ি কিচ্ছু খাওয়া যাবে না তার পরে এক চোখ দেখে কোথাও বেরোতে নেই পিছন দিয়ে কেউ ডাকলে এ সেটা খুবই অশুভ কিছুক্ষণ বসে যেতে হয় তিন জন কোথাও বেরোতে নেই এসব জিনিসগুলো না কুসংস্কার কত রকম বাধা আসে এই সব এসব নাকি হলে কত বাধা আসে তার পরে মেয়েদের তো আরও কত না কত কিছুই আছে যেসব জিনিস চলছে কিন্তু এসব কি সত্যিই হয় কুসংস্কার বলে কিছু হয় হ্যাঁ আমরাও মানি বলাটা ভুল আমরাও মানি কিছু না কিছু কুসংস্কার আমাদের মধ্যেও আছে এখনও তার পরে নয় কত কিছু আছে